হ্যাঁ চে চেয়ারের কথা বলছি আমি যে চেয়ারটা আমরা কিনেছিলাম ওইটাতে কী বলবো মানে দামও কম সস্তায় পাওয়া গেছে এমনকি যে কাঠটা আছে সেটাও ভালো হ্যাঁ ওটাতে কোনো অসুবিধা নেই তো ভালো বুঝলেন তো আবার নো নেব ভাবছি আপনার মানে কোয়ালিটি খুবই ভালো কাঠটি খুব ভালোও ও পলাশ শিমুল কাঠের চেয়ার বটে ওটা আচ্ছা তাহলে দাদা আপনি তো মানে সব রকমই জিনিস করেন ঠিক আছে ও আর আমার একটা লাগবে আরেকটা চেয়ার লাগবে এই ইয়ে মানে এই চেয়ারটা এত আরাম পাচ্ছি বা এতো মানে সুন্দর লাগছে বা এতো আমার মনের মানে জায়গা করে নিয়েছে যে চে মনে হচ্ছে যে আরো দু তিনটে চেয়ার নেব আপনার কাছে না মা আপনার জিনিসটা তো খুব ভালো এক এক মানে কি বলবো মানে একশো শতাংশ ভালো একটুকুনি বসে নড়ে নি মানে সব চারটি যে সমতল আছে সেটা মানে সমান আর কি আর মানে মানে কি বলবো মোটা সোটা সব রকমের দিক থেকে মানুষের বসার পক্ষে উপযোগী এমনকি তো আপনি যে বলছেন যে দামটা দামটা একটু কমলে ঠিক ভালো হতো কিন্তু যে দামটা নিয়েছেন ওটা মোটামুটি ঠিকই আছে এখ এখনকার দিনে যে বাজার চলছে ঠিকই আছে তো পরেরবার একটু কম করে নেবেন দাদা বুঝলেন আচ্ছা তো আপনি তো সবই করেন না হ্যাঁ মানে বাড়িতেও বলছিলো যে চেয়ারটি খুব ভালো আর আমি নিজেই বসেছি বাড়ির সবাই বসেছে তাই সবাই ভালোই বলছে খারাপ কেন বলবো বলুন তো যেটা ভালো সেটা তো ভালোই বলতে হবে না হ্যাঁ আপনার ফার্নিচারে তো আমি দেখিছি আপ দেখেছি রাস্তার ধারে ফার্নিচারটাও ওপেন আমার একটা বন্ধু বলছিলো যে ও নয় উনিও নাকি একটা চেয়ার নেবে আপনার কাছেই নেবে

হ্যাঁ আমি পাঠিয়ে দেবো ওকে আপনার চেয়ারের যে মান তাতে কি বলবো আমার মর মুগ্ধ করে দিচ্ছে আমার হৃদয়কে হ্যাঁ ঠিক আছে দাদা আপনি ফোন করবো আপনাকে তখন আপনি ওটা রেডি করে দেবেন দিই দিয়ে দেবেন আমাকে ঠিক আছে হ্যাঁ